আমার প্রিয় ধরনের রান্না হচ্ছে নিরামিষ যেমন ধরতে পারেন বেশি তেলে ভাজা খেলে পেটের প্রবলেম আছে এই ঐ তো হয় সেই জন্য আমার যেটা খুব পছন্দের প্রিয় ধরনের রান্না সেটা হচ্ছে খুব হালকা খাবার ফ্যান ভাত আলু সেদ্ধ আর সেদ্ধ ডিম এই খাবারটা আমার খুব পছন্দর খাবার কারণ খাবারটা খুবই হালকা আর খুব হেলথফুল আপনার শরীরের জন্যও ভালো প্রোটিনের জন্যও ভালো সব কিছুর জন্যও ভালো আপনি যত তেলে ভাজা খাবেন আপনার তত শরীর খারাপ হবে তত প্রবলেম দেবে আপনি যতটা পারবেন বয়েল খওয়ার খাবেন ওই জন্য আমি বয়েলটা খাই বয়েল খেলে অনেক উপকার হয় বয়েল খাওয়ার আর আমার খাবারের মধ্যে বয়েল খাওয়ারটাই বেশি পছন্দের হয় রিচের থেকে ওই জন্য আমি আমার প্রিয় রান্নার রান্নাটাই হচ্ছে আমার সেদ্ধ সেদ্ধ ভাত আলু সেদ্ধ ঘি আর ডিম সেদ্ধ এটা হচ্ছে আমার প্রিয় রান্না